হ্যালো আমি সৌরভ মণ্ডল বলছি উত্তর চব্বিশ পরগনা পাঠাগার থেকে হ্যাঁ আপনি হুম হ্যাঁ আছে আপনি কবে আসবেন বলুন সে রকম ডেট দেখে আপনি আসবেন সই করে নিয়ে যাবেন এবারে আপনার এখানে পাঠাগারে কিছু পয়সা দিতে হয় সেই অনুযায়ী আপনি বই পাবেন আপনি এখানে স্বাক্ষর করে নিয়ে যেতে পারবেন টাকা দিয়ে না আপনি যে কোনো সময়েই দিতে পারেন আপনি বই ফেরত দেওয়ার সময়ও দিতে পারেন বা এখন নিয়ে যাওয়ার সময়ও দিতে পারেন আপনার নাম এবং ঠিকানা এখানে লিখে দিয়ে যেতে হবে আপনি পনেরো দিন অবধি রাখতে পারেন পনেরো অবধি পনেরো দিন অবধি রাখতে পারেন তারপর আপনাকে একদম যেমন বই সেরকমভাবে ফেরত দিয়ে যেতে হবে কোনো ছেঁড়া বা কোনো রকম বিচ্যুতি থাকা চলবে না আপনার পুরো ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ আপনাকে পুরোটাই ক্ষতিপূরণ দিতে হবে বইটার হ্যাঁ তার জন্য অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে বেশি দিন রাখলে তাহলে কিছু নেই হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপনি তাহলে সেরকমভাবে এক মাসের জন্যও নিয়ে যাওয়া যায় সেরকম কথা বলে বা সেরকম পয়সা মিটিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ অবশ্যই পেতে পারেন হ্যাঁ অমোস সমস্ত রকমের বই রয়েছে আর অন্য কিছু চাইলেও আপনি বলবেন আমরা অর্ডার দিয়ে নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ স্যার